হাইক করার জন্য সমস্ত ধরনের ভূখণ্ডই আমার পছন্দ পাহাড় বন সৈকত সমস্ত কিছুই তবে সমস্ত কিছুর মধ্যে আমার পর্বতই বিশেষ উল্লেখযোগ্য বা গ্রহণযোগ্য পছন্দের জিনিস এবং পাহাড়ে তুষারপাতের যে দৃশ্য সেটি অত্যন্ত মনোরম দৃশ্য এবং অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ দৃশ্য তো এটা উপভোগ করা সত্যি খুব আনন্দের বিষয় এবং পাহাড়ে সূর্যাস্ত অবশ্যই পাহাড়ে বা সমুদ্রে যে সূর্যাস্ত সূর্যর উত্থান এবং সূর্যের যে সূর্যের ডুবে যাওয়া বা সূর্যাস্তের সেটি অত্যান্ত মনোরম দৃশ্য এবং এটি যথেষ্ট পছন্দের দৃশ্য এবং আমি এটি অবশ্যই পছন্দ করি আমি একবার দীঘায় গিয়েছিলাম আমার ছাত্র জীবনে তো সেখানে আমি দীঘায় সূর্যে অস্ত সূর্যের উদয় এবং সূর্যাস্ত যাওয়া দেখেছিলাম এবং আমরা আনন্দ উপভোগ করেছিলাম দিশ্য দেখেছিলাম এছাড়াও পাহাড়ের অবশ্যই পর্বতে বেড়াতে গিয়েও আমি সূর্যাস্ত এবং সূর্যর সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখেছিলাম এটি অত্যান্ত মনোরম দৃশ্য এবং এটি সকলে ক্যামেরা বন্দির চেষ্টা করি এবং ক্যামেরা বন্দি করি এটি আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে সব দিনের জন্য